পশ্চিম মেদিনীপুরে পুরে বিভিন্ন ধরনের পেশা আছে যেমন তার প্রধান একটা দিক হলো পড়াশোনার মাধ্যমে যেন পড়াশোনার মাধ্যমে যদি কেউ যদি কেউ চায় যে সে কোনোরকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবে এবং সেখান থেকে সে এ ভালো কোনো কোম্পানিতে চাকরি করবে এবং সে তার জীবন গঠন করতে পারে তাছাড়া তাছাড়া পড়াশুনো মাধ্যমিক সায়েন্স গ্রুপে গিয়ে তারা যদি ডাক্তারি পদ্ধতি শেখে সেখান থেকে তারা ভালো ডিগ্রি পেয়ে ভবিষ্যতে তারা বড়ো ডাক্তার হবে এবং সমাজমূলক কোনো কাজ করবে এবং তার নিজের কেরিয়ার ভবিষ্যত গড়তে পারে তার জন্যও বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ স্কুল সব আছে এছাড়া তারা যদি এছাড়া এছাড়া যদি পড়াশুনোর মাধ্যমে ভালো রেজাল্ট করে এছাড়া তারা চাকরির মাধ্যমে গিয়ে কোনোরকম বড়ো বড়ো স্কুলে টিচার হিসাবে তারা নিয়োগ হতে পারে এবং সমাজে ভালো শিক্ষা প্রদান করতে পারে এবং সমাজমূলক কাজ করবে এবং এরফলেও তারা নিজেদের কেরিয়ার গড়তে পারে এছাড়া পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষুদ্র মাঝারি বড়ো শিল্প তো রয়েইছে যেগুলো অতি সাধারণ মানুষও যেগুলো অবলম্বন করে রাজ্যের রাজ্যের রাজ্যের সমাজের উন্নতি ঘটায় এবং শিল্পর উন্নতি ঘটায় এর সাথে সাথে নিজেদেরও জীবনের আর্থিক স্বচ্ছলতা হয় এবং নিজেদের জীবন আরও ভালোভাবে গড়তে পারে